কবে যাবেন ও আলিপুর তো জামতলায় নতুন খুলছে না আপনি কি গেছিলেন আগে ও আমার তো যাওয়া হয় নি আমার ইচ্ছে ছিল কি কলকাতায় আদ্যা মায়ের মন্দিরে গেলে একটু ভালো হতো না ওখানে ধর্মীয় অনুষ্ঠানটা খুব সুন্দর হয় তাহলে সবাই মিলে পাড়ার একটা ট্রিপ প্ল্যান করি চলেন আমরা ট্রেনে করে চলে যাই টিকিট বুকিং করি ওইখানে অনুষ্ঠানটা ভালো করে কাটাতে পারব দীপাবলির দিনে আর না হলে দুর্গা পুজোতেও যেতে পারি কোন দিন যাবেন ভাবেন বলেন ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে কিছু ঘিয়ের বাটি ঠাটি কি এখান থেকেই কিনে নিয়ে যাবেন না ওখানে গিয়ে কিনবেন তাহলে কলকাতায় যাচ্ছি পাশের দিদিদেরও একটু বলে দিয়েন পাশে অনিমাদি আসে সুলেখাদিকেও বলবেন তাহলে ট্রেনের টিকিটটা বুকিং করে ফেলেন আপনারই দায়িত্ব রইল কিন্তু ট্রেনের টিকিট বুকিং করার হ্যাঁ হ্যাঁ সবাই গেলে একটা মজাও হবে ঘুরিয়ে আর আমি শুনছি ওইখানে ধর্মীয় অনুষ্ঠানটা খুব ভালো হয় এখানের থেকেও ওইখানে আগে দেখা করে আসি পরে ওই জামতলায় দেকব ঠিক আছে দাদা রাখি তাইলে হ্যাঁ আমার একটু কাজ আছে